হ্যাঁ অবশ্যই আমি সবার সাথে খাবার খেয়ে আনন্দ পাই আমি আমার জন্মদিন উপলক্ষে আমার বন্ধুবান্ধব বিভিন্ন আত্মীয় স্বজনদের আমন্ত্রণ করি হ্যাঁ আমি একটি বিশাল অনুষ্ঠান যেমন বিয়েবাড়ি অনুষ্ঠানের অভিজ্ঞতা পেয়েছি যেখানে প্রায় অনেক লোকের নেমন্তন্ন থাকে সকাল থেকে অনেক রকমের অনুষ্ঠান থাকে প্রতিটি অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া থাকে বিবাহ অনুষ্ঠানে যে ধরনের খাবারগুলি দেওয়া হয় যেমন ফ্রায়েড রাইস মাংস নান চাটনি পাঁপড় পায়েস মিষ্টি আইসক্রিম ইত্যাদি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে আড্ডা খাওয়া দাওয়া ইত্যাদির মাধ্যমে সারাদিন ভালোই পার হয় আবার অন্য দিকে মন্দিরে পুজোর পর খাওয়া দাওয়ার অনুষ্ঠান থাকে বিভিন্ন ধরনের প্রসাদ যেমন খিচুড়ি প্রায় অনেক মানুষই এই প্রসাদ খায়